যে পশুর কথা বলছিলাম যে আমাদের ঘরের কাছাকাছি একটা হাট আছে তো আমরা সেইখান থেকেই পশু কিনি অনেক গরু আছে ছাগল ভেড়া এসব কিনি কিনে আমরা ব্যবসা করি কেমন দাম যে ধর না ওখানে আমরা হাজার কুড়ি বা পঁচিশ বা দশ বা আট গরুর দাম অনেক ছাগলের দাম একটু কম তো সেরকমই আনি তো আমাদের যেমন লাভ হয় যে আমরা লাভ যদি না পাই তা আমাদের পশু কিনে যে অনেক অনেক দিন পুষে যে আমাদের পরিশ্রম পরিশ্রম বা কষ্ট আমরা করলাম তো সেই কষ্ট বা পরিশ্রমের দামটা তুলতে হবে তো সেই জন্য করে যে আমাদের হাটা থেকে যে পশুরটা কিনে আনছি তো সেরকমই লাভ রেখে আমরা বিক্রি করি তো আমাদের আজকের ধরে না আমরা বিক্রি করলাম একটা ছাগলে বিক্রি করলাম দেড় দু হাজার টাকা লাভ হয়েছে ধরুন আমরা আট হাজার টাকা দাম ছাগলের দাম সেখানে দশ হাজার টাকা বিক্রি করলাম তো আমাদের দু হাজার টাকা লাভ হয়ে গেলো তো সে সে জন্য সেই জন্য যে একটা ব্যাপারে যে আমাদের পশুর হারটা একটু কাছাকাছি তো তার জন্য তার জন্য আমাদের বেশি